রাতে পাখি দেখার অভিজ্ঞতা বলতেই মনে পড়ে গেল আমি একদিন আমি আর বোনও একদিন ঘুমাচ্ছিলাম সেটা শীতের রাত্রেই ছিলো ঘুমিয়ে পড়েছিলাম তো হঠাৎ মাঝরাতে সাাসা করে একটা শব্দ শোনা আমার ঘুম ভেঙে গেলো তো উঠে দেখি মাথার ওপরে ঘুর কি যেন এক কালর কালো একটা পাখির মতো দেখতে ঘুরে ঘুরছে তো তাড়াতাড়ি লাইট চালিয়ে দেখলাম একটা চামচিকে আগে জানতাম শুনেছিলাম গল্পে চামচিকিরা রক্ত খায় অনেক কিছু কিন্তু ওকে দেখে খুবই ভয়ে আমি চিৎকার করে উঠি ভুনু তো জেগে গেছিল তো বাবা মাও উঠে চলে এসে বললো কী হয়েছে কী হয়েছে তো ওরা দেখে দেখে কি চামচিকি ওরা বলছে এইকে দেখে কেউ ভয় পায় তো তারপর ওরা চামচিকিটাকে তাড়িয়ে দিলো ব্যাস এই হলো রাজ্যে আমার আরে একটা অভিজ্ঞতা আরও একটা অভিজ্ঞতা হচ্ছে সেটা মাসির বাাড়িতে মা সেটা ছিল মাসির বাাড়িটা ছিল গ্রামে গ্রামে মাসির বাাড়িতে ঘুরতে গিয়ে মাসির মেয়ে আর আমি মাসি বাাড়িতে গলা ছিলো গলায় ধান সঞ্চয় করা থাকতো অনেক ধান থাকতো তো তো মাসি ওই গলায় একটা পেঁচা বাস করতো তো প্যাঁচা ছিল দুই ধরনের প্যাঁচার দেখা যায় দুই ধরনের একটা হচ্ছে লক্ষ্মী প্যাঁচা একটা হচ্ছে হুতুম প্যাঁচা লক্ষ্মী প্যাঁচাটাকে দেখতে কালো আর ভুতুম বাজাটা হচ্ছে একটু অন্য ধরনের কালার তো ওই প্যাঁচাটা বাস করতো খুব সুন্দর দেখতে ছিলো প্যাঁচাটা সাদা অনেক বড়ো ধরনের দেখতে বড়ো একটা প্যাঁচা আর দেখতে খুব সুন্দর ছিল দেখে তো আমার খুব ভালো লেগেছিলো তো একদিন রাতেরবেেলা পঁচে তো আর দিনের বেলা দেখা যায় না তো রাতেরবেলা আমি আর হঁশির মেয়ে ভাবলাম যে দেখবো ওদের রাত্রবেলা তো একদিন রাতে আমরা চুপি চুপি গিয়ে ব্যাচাটাকে দেখার চেষ্টা করছি তো বেচাটা বসেছিলো এবার যে কী সাঁয়ে সাঁয়ে একটা কী একটা দেখে বেচাটা খুব চিৎকার করে উঠেছিলো তো চিৎকার কর করার পর আমরা লাইট মেরে দেখি যে কী বড়ো একটা সাপ প্যাঁচাটার গায়ে পাশে রয়েছে সেটা দেখে প্যাঁচাটা অত জোরে ঝটপট করে চিৎকার করে উঠেছিল